হ্যালো এটা কি আড্ডা রেস্তোরাঁ এখানে তো আমার কটা খাবার অর্ডার দেওয়ার ছিলো এটা রেল স্টেশানের সামনে তো পূর্ব মেদিনীপুর রেল স্টেশানের সামনে তো আমার অর্ডারটা একটু নিয়ে নিবেন রাইস চার প্লেট চিকেন কষা দু প্লেট পকোড়া কুড়ি পিস এগ রোল চার পিস মটন দু পিস ও সরি মটন দু প্লেট পাটাই পরোটা দশ পিস এর সাথে কি কোনো কিছু কোল্ড ড্রিঙ্ক পাওয়া যাবে কোল্ড ড্রিং যদি পাওয়া যেতো তাহলে ভালো হতো আর কী হ্যাঁ যদি কোল্ড ড্রিং থাকে তাহলে যদি থামস আপ থাকে তাহলে তো আরও ভালো হয় থামস আপ থাকলে দু বোতল দিয়ে দেবেন আর বিরিয়ানি বিরিয়ানি দেবেন দশ প্লেট ঠিক আছে এগুলো সব একটু নোট করে নিন আর একবার বলছি নোট করে নিন রাইস চার প্লেট চিকেন কষা দু প্লেট পকোড়া কুড়ি পিস রোল চার পিস মটন টু প্লেট দু প্লেট আর পেটাই পরোটা দশ পিস সাথে কোল্ড ড্রিং আছে দশ পিস ইয়ার দশ বোতল কোল্ড ড্রিং আর বিরিয়ানি দশ দশ প্লেট হ্যাঁ এগুলো একটু নোট করে নেবেন আচ্ছা আমার ঠিকানা হ্যাঁ বলছি লিখুন পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনী মাতঙ্গিনী হাজরা জন্মস্থানের সামনে ওই যে বড়ো বল ডাঙাটা আছে তার পাশে হ্যাঁ কত তারিকের মধ্যে অর্ডার দেওয়া হয়ে যাবে চলে আসবে সাত দিনের মধ্যে আচ্ছা হ্যাঁ আচ্ছা শুনেছি নাকি এই রেস্টুরেন্টের মধ্যে ও খাবার অর্ডার দিলে আসতে একটু দেরি হয় কেননা আমাকে পা বাকিরা যারা বন্ধু আছে তারা বললো আর কী এখান থেকে আসতে খুবই দেরি হয় চলে আসবে তো তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে যদি তাড়াতাড়ি চলে আসে তো ভালো হয় আমার দো তিন দিনের মধ্যে লাগবে আর কী আচ্ছা ঠিক আছে রাখছি অর্ডা টা নিয়ে কনফার্ম করলেন যেদিন অডারটা আসবে আমার কাছে সেদিনই আমি আপনাকে পেমেন্টটা দিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ রাখছি